আমাদের চন্দ্রোকোনা টাউনে চন্দ্রকোনা টাউন ক্লাব টিএমসি বলে যে এখন বর্তমান রাজ্য সরকারের যে দলটি আছে সেই দলেরই খেলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে এই টুর্নামেন্টে নানারকম আমাদের আমাদের স্থানীয় ক্রিকেটার এবং নানা রকমের জেলা থেকে আসে যেরকম প্লেয়ার তিন চারদিন ব্যাপী প্রচুর পরিমানে খেলাধুলা হয়ে থাকে এখানে নানারকম মানুষ উৎসাহ পায় বা আনন্দও পায় এই খেলাতে এবং যে টুর্নামেন্টের ট্রফিটি থাকে সেটি খুব উন্নত মানের ট্রফিও থাকে এবং যাতে এখানে আরো ভালো ক্রীড়া প্রেমিকরা আসতে পারে তার সুব্যবস্থা করে এই এক সাফল্য সেই সব ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়